আমরা এমন একটা শতাব্দী পার করছি যেখানে কোভিড নামক একটি মহামারী আমাদের জীবনের ওপর বেশ ভালোই প্রভাব ফেলেছে এবং আমরা তার প্রত্যক্ষদর্শী এই সেই সময় থেকেই আমাদের জীবনের যে বা আমাদের পড়াশোনা ব্যবস্থায় যে সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছে সেটাই হচ্ছে আমাদের এই অনলাইন মাধ্যমে স্কুলিং বা কোচিং শুরু করা সেই সময় থেকেই এর প্রভাবটা আরও বেশি পড়লো এবং সেই যে একটা সূচনা ঘটে গেলো অনলাইন ক্লাসের এবং সেই প্রভাব কিন্তু এখনও চলছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন স্কুলিং এবং কোচিং তো এই অনলাইন ক্লাস শিশুদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে যদি এর আমরা যদি পসিটিভ দিক এবং নেগেটিভ দিক দেখে থাকি তাহলে বলা যায় ভালো দিক বা পসিটিভ দিক বলতে গেলে অবশ্যই এতে মানুষের বা বাচ্চাদের সময় অনেকটাই কম খরচ হচ্ছে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেয়ে পড়াশোনাটা করতে হচ্ছে না বা যদি কোনও বাচ্চা অসুস্থ থাকছে সে নিজের বাড়িতে থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে ক্লাসটা করে নিতে পারছে অর্থাৎ তার ক্লাসটা কামাই হচ্ছে না এছাড়াও গার্জেনদেরও সুবিধা হচ্ছে যে বাচ্চাদেরকে প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে পৌঁছানো বা কোচিং সেন্টারে পৌঁছানোটা দিক থেকে যারা আর কি ওয়ার্কিং পেরেন্ট তাদের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে এবং এই ভালো দিকের পাশাপাশি আমরা কিন্তু খারাপ দিকও যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি যেটা প্রথমেই বলার প্রথমেই এবং সবথেকে বড় খারাপ প্রভাব যদি বলি তাহলে হচ্ছে যে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি এই আসক্তি কিন্তু অনলাইন ক্লাসের মানে অনলাইন ক্লাসের ফলে এখন প্রতিটি বাচ্চার কাছে মোবাইল থাকা প্রয়োজন এবং জরুরি প্রয়োজন হয়ে গেছে তাই আবশ্যক হয়ে গেছে তাই এটাকে এখান এখন মা বাবারা তাই বাচ্চাদের মোবাইল না দিয়ে উপায় নেই এই মোবাইল আসার ফলে কিন্তু বাচ্চাদের হাতে যখন মোবাইল চলে আসছে তাহলে কিন্তু তাদের কাছে অনলাইন ক্লাসটা তো হচ্ছে এবং তার পাশাপাশি বাকি সমস্ত কাজ এই ফোনেই হচ্ছে তাই তাদের বই খাতার প্রতি আসক্তি কমে গেছে বই খাতার প্রতি তাদের টান কমে গেছে তারা বইয়ের তুলনায় পিডিএফ দেখে পড়ছে খাতার তুলনায় মোবাইলের নোটপ্যাডে নোট লিখছে খাতা পেনের ব্যবহার কমছে বইয়েরও প্রয়োজনীয়তা কমছে তাই এই যে সিস্টেম বা এই যে একটা পরিবর্তন শিশুদের জীবনে এসে গেছে এটা অনলাইন ক্লাস আসার পর কিন্তু অনেকটাই মানে পরিবর্তন করে দিয়েছে এই প্রভাব কিন্তু চলবে এবং পরবর্তীতে এর কিছু খারাপ দিক তো থাকছেই কিছু ভালো দিকও থাকবে সবই মিলিয়ে একটা প্রভাবময় জীবন শিশুদের কাছে উপস্থাপিত হয়েছে